আমাদের এলাকার একটা পুরনো ইতিহাস বা ঘটনা রয়েছে আমরা কখনো চোখে দেখিনি কিন্তু লোকের মুখ থেকে বা দাদু ঠাকুমাদের মুখ থেকে আমরা শুনেছি যে কারো কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেই কাগজপত্র বা নিমন্ত্রণ পত্রটি সেই পুকুরের ধারে রেখে প্রণাম করে আসলেই নাকি যা যা দরকার বাসন কোসন সেগুলো নাকি সকালবেলা পাড়ে যেয়ে আবার পুকুর পাড়ে যেয়ে দাঁড়ালেই নাকি সেগুলো পাওয়া যায় সেগুলো নাকি রাত্রিবেলা উঠে আসে আবার ঠিক তাদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে সেইগুলো আবার রেখে আসলে সেইগুলো নাকি আবার জলে চলে যায় আমরা কিন্তু কখনো এই ঘটনাটা দেখিনি কিন্তু এরকম একটা ইতিহাস ঘটনা রয়েছে এছাড়াও আরো অনেক ছোট বড় ইতিহাসের ঘটনা রয়েছে সেগুলো জানা অতটা সম্ভব নয় এবং আমরা এখন কাল্পনিক গল্প বলেই ওগুলোকে মনে করি